হ্যালো আমি রঞ্জিত বোস কথা বলছি হ্যাঁ বলুন হ্যাঁ ইলেকট্রিক্সের দোকান হ্যাঁ সব মাল সোল ভালো মেশিন পার্টস পাওয়া যাবে ওয়ান্ডার পাম্প খুব ভালো পাম্প আছে কিলোস্কারের ভালো টিলো টুলু হ্যাঁ ওই টুলু পাম্প রয়েছে ভালো হ্যাঁ খুব ভালো পাম্প জল উঠিয়ে দেবে ও দামের মধ্যে আসবে বলতে দশ দশ হাজার খুব ভালো দামি স্ট্যান্ডার্ড কোম্পানি হ্যাঁ আসুন আসুন ঠিক আছে